আমি মনে করি রান্না করা শুধু মহিলাদের কাজ নয় কারণ রান্না করা পুরুষদেরও কাজ কারণ রান্না কো অনেক বড়ো বড়ো সেফ আছে যারা রাঁধুনি তারা বেশিরভাগ পুরুষেরাই হয় তাই সুতরাং পুরুষেরা খুব ভালোই রান্না করতে পারে আর পুরুষদের রা মানে রান্নার ও ওদের ধৈর্যও আচে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টও করে ওরা তাই সুতরাং পুরুষদেরাও পুরুষেরাও খুব ভালো রান্না করতে পারে আমার বাড়িতে নিজের বাড়িতেই আমার বাবা রান্না করে থাকে মাঝে মাঝেই রান্না করে এবং বিভিন্ন ধরনের রান্না করে আমাদের খাওয়ায় আর সেই রান্নাগুলো খেতেও খুব সুস্বাদু হয় কারণ মাঝে মাঝেই বিভিন্ন ধরনের রান্না বাবা করে থাকেন হঠাৎ হঠাৎ করে কী সুন্দর সুন্দর রান্না এ করে বলবে যে এটা কী রান্না বলোতো দেখি সেই সেই রান্নাগুলো কীভাবে করে হয়তো জানি না কিন্তু খুব সুন্দর খেতে হয় এবং সুস্বাদু হয় তাই সুতরাং শুধু রান্না মহিলাদের কাজ নয় পুরুষেরাও খুব সুন্দর রান্না করতে পারে এবং ভালো রান্না করে থাকে